আমাদের অসুবিধাগুলি বলতে আপনার এই হয়তো স্পিড গাড়ি এলে আমাদের কম টাইম লাগে যেমন ট্রেনে গেলে আপনার এক্সপ্রেস ট্রেনে গেলে আমরা খুব জলদি করে পৌঁছে যাই হ্যাঁ এবং আরামদায়ক তাতে কোনো বুঝতে পারি নি ট্রেনে গেলে আমরা যে আমরা মানে জারকিং হয় নি বেশি বাসে আরে যেমন জারকিং হয় ট্রেনে গেলে আমাদের হয়তো সেটা জারকিং হয় না তাই না